আপনার বাড়িতেই নানা রকম পানীয় জিনিস তৈরি করি যেমন দুধের সরটাকে রেখে দিয়ে সেই সরটা থিকে ননী বার করে ঘোল করে ঘোল দিয়ে সরবত বানাই তাছাড়াও দই দিয়ে সরবত বানাই যেটাকে দইয়ের সরবত বলে এছাড়াও এই এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম দিয়ে আমরা আমের সরবত বানাই আমকে পুড়িয়ে তাকে মেরে সেইভাবে সরবত বানাই এছাড়াও না আমরা চা বানিয়ে থাকি এরকম নানা রকম পানীয় আমরা বাড়িতে বানিয়ে থাকি